পাঁচ দুই দুহাজার পনেরো বারো তিন দুহাজার চোদ্দো একুশ সাত দুহাজার ষোলো তেইশ পাঁচ দুহাজার উনিশ বাইশ তিন দুহাজার কুড়ি